খামার এবং বাড়ির পেছনে যেটা আছে এবং আমরা নিজেরাও পষি বাড়ির আশেপাশে সকলে যারা আছে তারাও এইসব পষে পোলট্রি মুরগি হাঁস বিড়াল আরও বিভিন্ন ধরনের মুরগি আছে যেমন কার্গল মুরগি তেতারা মুরগি আরও অনেক কিছুই আছে যেসব আমরা চাষ করি এবং বাড়ির আশেপাশে তারাও চাষ করে আরও যারা আছে পোলট্রি ফার্মের কাজ করে পোলট্রি মুরগি যারা চাষ করে তারা এইসবের দিকেই খুব আগ্রহী আছে যারা হাঁস মুরগি পোষে আর কি আমাদের আছে আমাদের আশেপাশে আছে আমরা মুরগি হাঁস সব কিছুই পুষি আমাদের খুবই ভালো লাগে পুষতে ভাত পান্তা যা কিছু নষ্ট হয় তাই সেগুলো ওরা খায় গুঁড়ো খায় এগুলো ওরা খাই আরবার বিভিন্ন যে যখন লোক কুটুম আসে এখানে ওখান থেকে তখন আমরা ওই হাঁস মুরগি জবাই করে দিই দিয়ে সেগুলো তারা তাদের মাংস খায় এবং আমরা যখন কোনো কুটুম টুটুম আসে তার যদি হাঁস মুরগি নাও থাকে তাহলে তখন বাড়িতে মার্কেটে দোকানে গিয়ে দোকানে গিয়ে আমরা পোলট্রি কিনে আনি বা আর একটা মুরগি আছে কক মুরগি সেটাও কিনে আনি আরও যেটা হল গিয়ে আমরা করি তাদের খুবভাবে হাঁস মুরগি ইত্যাদি তাদের আমরা খুব ভালোভাবে যত্ন নিই ব্যবসা বলতে যেটা আছে আমরা কখনও সেগুলো হাত টানাটানি ব্যাপারে বা পারিবারিক সমস্যার কারণে সেগুলো বেঁচে দিতে হয় সব কিছুই বেঁচে দিতে হয় আমাদের এখানে মুরগি হাঁস ব্যাপারি আসে তাদের কাছ থেকে আমরা যে ধরো একটা মুরগি বা একটা মোরব ওজন হিসেবেও দাম নেয় কেউ এমনি দামও নেয় দিয়ে মুরগি ধরে বলবে যে এটার কত দাম এটা কীরকম দাম হতে পারে এইভোবে আমরা তাদের কাছে মুরগি বিক্রিও করে দিই ব্যবসা বলতে এটাই আমরা বিক্রি টিক্রি করি এবার যখন হাঁস মুরগি ছোটো থাকে কেউ ধরো বললো যে তোমার কাছ থেকে কিনে নেবো পঞ্চাশ টাকা এ করেই পিস বা এই সেই আমরা এরকমভাবে বিক্রি টিক্রি করি এই আর কি